দাদা পঁচিশে ডিসেম্বর আমাদের পাতিখালিতে আমার বাড়িতে একটা ছোটো পার্টি করেছি বন্ধুদের নিয়ে আয়োজন করেছি ওই পাটিতে ষাটজনের খাবারের প্রয়োজন আমার ষাট প্লেট চিকেন চাপ ষাট প্লেট চিকেন বিরিয়ানি এবং ষাটটা কোলড্রিংক্স লাগবে আপনাদের হাজি বিরিয়ানি থেকেই অ ডেলিভারিটা আমি চাই এবং ডেলিভারি পঁচিশে ডিস্মে সন্ধ্যায় লাগবে এবার আপনারা এই সময় ডেলিভারিটা করবেন এবং দেখবেন অবশ্যই খাবারের গুনগতমানটা একটু দেখবেন দাদা আর অবশ্যই একটু ছাড়ের ছাড়টাও দেবেন